এটা কি সঞ্জীবনী নার্সিং হোম তো একটা বাচ্চা রয়েছে ওকে একটু ভর্তি করাতে হবে আর কি তো আপনাদের এখানে কী কী পদ্ধতি রয়েছে না না না আমি মেডিসিন ডক্টর দেখিয়েছি দেখিয়েছিলাম তো সঞ্জীবনী হসপিটালে আপনাদের ওই একজন ডাক্তার রয়েছেন না ডক্টর জয়ন্ত কুমার সেন তো চাইল্ড স্পেশালিস্ট ওনাকে একটু দেখাবো ঠিক আ ঠিক আছে তো ওনা উনি কী কী বার বসেন আর কখন বসেন আমি সেই হিসাব জেনেও একটু অ্যাডমিট করানোর ব্যাপার রয়েছে ঠিক আছে একটু মনে হয় ধরুন মেডিসিনে না হলে প্রয়োজনে দু দিন দু চারদিন অ্যাডমিট রাখতে হতে পারে তো সে ওই জন্য ভর্তি করবো আর কি আচ্ছা তো ছেলেটা হচ্ছে ছেলেটা হচ্ছে নার্সিং হোমে ভর্তি রয়েছে তো ওখান থেকে রেফার করিয়ে নেবো আর কি ওখান দিয়ে করিয়ে ওই আপনাদের সঞ্জীবনী হসপিটালে ওই অ্যাডমিট করিয়ে দেবো তো ওই জয়ন্ত বাবুকে একটু দেখাবো আর কি তো উনি উনিই রেফারটা করেছেন ওখান থেকে হসপিটাল রেফার করে দেবেন তো অনেক হচ্ছে তা ওই জন্যই উনি কী কী বার বসেন আর কী আপনাদের কী পদ্ধতি রয়েছে ভর্তির বা কী ব্যাপার সে জন্য একটু জানছি আর কি আচ্ছা কালকে কোন ডাক্তারবাবু থাকবেন তালে কালকে স্যার কালকে অ্যাডমিট করিয়ে কাল কাল পরশু যদি ওনাকে ট্রান্সফার করে দিই আচ্ছা আচ্ছা আছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে কটার দিকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ